আমাদের অনেকেরই শখ থাকে বাগান তৈরি করার যেটি আমারও প্রচুর পরিমাণে শখ রয়েছে বাগান তৈরি করার এই জন্য আমি বাগান তৈরির সময় নানারকম সরঞ্জামের ব্যবহার করি যেমন তার মধ্যে অন্যতম হলো কোদাল কোদাল দিয়ে আমি মাটি মাটি মাটিতে গর্ত করি এবং তার মধ্যে চারাগাছগুলিতে চারাগাছগুলিকে পুঁতে দিই এছাড়া আমি ব্যবহার করি কাঁচি কাঁচি ব্যবহার করে আমি গাছের পাতাগুলিকে যেগুলি গাছের পাতাগুলিকে নষ্ট পাতাগুলিকে কেটে ফেলি এছাড়া কিছু কিছু লতাপাতাও কেটে ফেলি যেগুলো আমি বাগানে রাখতে চাই না এবং যেগুলো আমার গাছের ক্ষতি করে সেইগুলোকে আমি কেটে দিই এছাড়া আমি স্প্রেয়ার ব্যবহার করি যার মাধ্যমে আমি সেইগুলি সেটি ব্যবহার করে আমি বাগানেতে জল দিই এর চারাগাছগুলিতে জল দিই এছাড়া পাইপ ব্যবহার করে আমি ট্যাপ থেকে জল এনে বাগানেতে দিই এরকম গাছগুলিতে যাতে পরিমাণ মতো গাছগুলি তাদের জল পায় সেদিকে লক্ষ্য রাখি এছাড়া বেলচা ব্যবহার করে আমি বীজ রোপণের কাজ করি এছাড়া বাগানেতে আমি বেলচা ছাড়াও আরও নিড়ানি ব্যবহার করি এটি দিয়ে এটি দিয়ে এটি একটি হাতলের মতো হাতলের মতো সংযুক্ত থাকে যার দ্বারা আমি মাটিগুলিকে কুড়ে নিই এবং মাটিগুলিকে উর্বর করতে এটি মাটিগুলিকে উর্বর করতে সাহায্য করে